আশাপূর্ণা ইলেক্সট্রনিক্স থেকে কথা বলছেন হ্যাঁ দা বলছি আমাদের এখানে যে জানেন যে প্রতি বছরের ন্যায় এ বছরও একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মানে আয়োজন করা হয়েছে হুম তো ওই জন্য আর কি আমার কিছু লাইটস আর কিছু মানে ডিজে ফিজে একটু দরকার ছিলো বুঝলেন তো কেরকম কী আছে একটু আপনি যদি কাইন্ডলি আমাকে একটু বলেন না মোটামোটি রেঞ্জে দেখুন যা মোটামোটি আপনারা তো সব জায়গায় সাপ্লাই করেন ঠিক আছে তো কেরকম কী রেঞ্জের আছে আর একটু যা দেখুন কী বলুন তো আমি চাইছি মোটামোটি দেখুন সব তো মানে শুধুমাত্র সব ধরনের মানুষই তো আসবেন যদি কিছু চোখে না লাগে এবং এতে করে সমস্যা যাতে না হয় বুঝলেন কী বললাম

আচ্ছা আচ্ছা আচ্ছা ওটা কেরকম দামে রয়েছে বলুন তো পুরো প্যাকেজটা আচ্ছা আচ্ছা দেখুন ওটা ভালো হবে তো কারণ সমস্ত দায়িত্বটা আমার ওপরে আছে ঠিক আছে এবার আমি আপনার ওপর পুরো ছেড়ে দিচ্ছি এবার যদি একটু ভালো হয় দেখুন ঠিক আছে বুঝতেই পারছেন সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই অবশ্যই

না দাদা আপনাকে আমি সম্পূর্ণ পুরো বিশ্বাস করি ঠিক আছে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি যেরকম চাইছেন আমি সেরকম টাকা আপনাকে দেবো আমি চাই যেন লাইটিংটা যেন কোনো কারো সমস্যা না হয় একদম ভালো হয় ঠিক আছে পুরোপুরি আপনার ওপর ছেড়ে দিলাম ঠিক আছে দাদা থ্যাঙ্ক ইউ